পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়াকে একটি অনুন্নত বা পিছিয়ে পরা জেলা হিসাবেই ধরা হয় কিন্তু বর্তমানে অগ্রসর সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াও কিন্তু উন্নয়নের মুখে অর্থাৎ একে এখন উন্নয়নশীল জেলা বলা যায় তবুও উন্নয়ন এবং সমৃদ্ধের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন তো হতেই হয় যেমন যদি বলা যায় অর্থনৈতিক দিক থেকে অর্থনীতির দিক থেকে পুরুলিয়া অনেকটাই পিছিয়ে কারণ এখানকার বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষ বাস এছাড়াও যেহেতু এখানে অন্যান্য কর্মসংস্থানের সুযোগ খুবই কম তাই এখানকার মানুষ বেশিরভাগ মানুষ চাষ বাসের উপরই নির্ভরশীল এবার যদি বলা যায় পরিবেশগত কিছু সমস্যা যেমন এখানে এখানের প্রধান যে প্রাকৃতিক সমস্যা যদি বলি তাহলে সেটা হচ্ছে জলের সমস্যা পুরুলিয়া একটি খরাপ্রবণ এলাকাই বলা চলে অন্যান্য সময়ে বছরের অন্যান্য সময়ে তো জলের অসুবিধা থাকেই প্রধানত গ্রীষ্মকালে এই অঞ্চলে বা এই আমাদের পুরুলিয়া জেলায় প্রধান জলের সমস্যাটা দেখা যায় রাজনৈতিক দিক থেকে যদি কিছু সমস্যার কথা বলা যায় তাহলে বলবো এই জেলার রাজনৈতিক সংগঠনগুলো বা রাজনৈতিক নেতারা খুব একটা দৃঢ়ভাবে কাজ করে না অর্থাৎ তারা হয় তো উপরমহল থেকে সুপারিশ পায় বা বিভিন্ন কাজের জন্য টাকাও পায় কিন্তু সেগুলো পুরোপুরিভাবে কার্যকর করার ক্ষেত্রে তাদের বেশ অনীহা দেখা যায় তাদের কাজে মানে তাদের প্রতিশ্রুতিগুলো ফলপ্রসূ খুব কমই হয় তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই আর কি মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন তাই সামগ্রিকভাবে যদি পুরুলিয়া জেলার উন্নতি বলতে হয় সেক্ষেত্রে এই বাঁধাগুলো অনেকটাই আমাদের উন্নতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় এরপর যদি বলা যায় কি কি জিনিস এই জেলার উন্নতির জন্য সুপারিশ করা যায় তাহলে অবশ্যই বলতে হয় এখানকার যে উন্নত যে পরিবহন ব্যবস্থা তার একটা ব্যবস্থা করতে হবে অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্যের মতো বা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো এই জেলাতেও তুলনামূলকভাবে রাস্তার সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ পাকা রাস্তা নির্মাণ করতে হবে এছাড়াও সেতু নির্মাণ করতে হবে এখানে যে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের চিকিৎসা পরিষেবার কাঠামো উন্নতি করতে হবে এমনকি সরকারি হাসপাতালের সংখ্যাও বাড়াতে হবে আর রাজনৈতিক দিক থেকে যদি বলা চলে এর উন্নতির কথা তাহলে বলতে হয় রাজনৈতিক নেতাদের আরও সচেষ্ট হতে হবে মানুষের কাজে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রয়োজনগুলোকে খুঁজে বার করা এবং সুবিধামত তারা যে সুপারিশ পাচ্ছে সেগুলোর ফলপ্রসূ করার